আমি আজ থেকে একবছর আগে একটি ফ্লিপকার্ট থেকে ওয়ালেট অর্ডার দিয়েছিলাম এবং সেটি কিনে আমি খুবই খুশি কারণ ওয়ালেটটি ছিল পুরোপুরি লেদার্সের এটি আমি পুরো একবছর ব্যবহার করার পরেও এটি কোনোরকমভাবে পুরনো হয়েছে বলে বুঝতেই পারা যায় না এটি খুবই ভালো লেগেছে আমার এটি কোনোরকম রঙও ওঠেনি এমনকি এখনও দেখলে মনে হয় সেটি এখনও পুরো নতুনের মতোই